আমরা তিন ভাইবোন আমি সবার থেকে বড় আমার বোন মেজ ভাই ছোটো আমি তাঁদের থেকে সম্পূর্ণ আলাদা আমি একটু মোটা আর ফর্সায় তাঁদের থেকে বেশী আমার বোন আমার থেকে মোটাতে একটু কম আমার ভাই তার থেকে অনেক রোগা তার ভাইয়ের মুখ আমাদের থেকে আলাদা আমাদের দুই বোনের মুখ গোল তার মুখ লম্বা আমরা তিন ভাইবোন খুব দেখতে আলাদা কিন্তু মিশুকে এবং কথা বলায় তিনজন মিশুকে